হ্যালো হ্যাঁ বলুন আচ্ছা হ্যাঁ দাদা বলুন আচ্ছা আচ্ছা হ্যাঁ আচ্ছা হুম হুম হুম হুম হুম হুম হুম

হ্যাঁ আমার এই দোকানটা ঠিক আদ্রা রেল স্টেশন যেখানে আছে তার ঠিক সামনেই রয়েছে আর জিরো থেকে শুরু করে একেবারে আশি বছর বয়েস পর্যন্ত সবারই জামা থেকে শুরু করে সব কিছু আপনি পেয়ে যাবেন আমার দোকানে আর আপনি যেহেতু এন জি ওর কথা বললেন তো আপনি যদি অনেক পরিমাণে নিতে চান সেক্ষেত্রে আপনি কিন্তু আপনার জন্য থাকবে স্পেশাল ডিসকাউন্ট আর আপনি কীরকম এজের কটা কটা কী নিতে চান একটু ডিটেলস বললে ভালো হতো তাহলে আমরা আমাদের মতো করে গুছিয়ে রাখতাম আচ্ছা কটা কী রাক লাগবে আপনি ওটার একটা ডিটেলস আমাকে বরং পাঠিয়ে দেবেন হ্যাঁ আর আর কিছু লাগবে আপনার এই যে গ্রীষ্মকাল পড়ে গিয়েছে এখন অনেকের ছাতা দরকার হচ্ছে আমরা ছাতা থেকে শুরু করে তারপর বর্ষার পর রেইনকোট থেকে শুরু করে সমস্ত কিছু জিনিস আমরা কিন্তু রাখি আচ্ছা হ্যাঁ হ্যাঁ আর হ্যাঁ বলুন হ্যাঁ হ্যাঁ হ্যাঁ আমার দোকানটা ঠিক আদ্রা স্টেশন থেকে নেমেই কী বলে চার নাম্বার প্লাটফর্মের ঠিক অপজিটে দেখতে পাবে আমার দোকান তো আপনি নেমে আমাকে ওখানে কল করে নেবেন আমি আপনি আপনাকে আমি দেখিয়ে দেবো আমার দোকান হ্যাঁ হ্যাঁ আপনি আমাকে একবার কল করে নেবেন আমার যে যারা রয়েছেন তারা আপনাকে নিয়ে চলে আসবে হ্যাঁ তার জন্য তো আমাদের ব্যবস্থা তো সব রকম ব্যবস্থা রয়েছে আপনাকে সেই নিয়ে কোনো ভাবতে হবে না আপনার বাড়িতে আর সব জিনিস পৌঁছে যাবে একদম একদম একদম ঠিক আছে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ আপনি আমার কাছে শাড়িও পেয়ে যাবেন এখন ভ্যারাইটিস রকমের শাড়ি চলে এসেছে শাড়ির কালেকশনও কিন্তু দেখতে পারেন হ্যাঁ মশারিও রয়েছে ওকে ওকে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ ঠিক আছে হ্যাঁ